হ্যালো হ্যাঁ দিদি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আমি হ্যাঁ আপনাদের বাড়িতে কোনো বায়ে হচ্ছে গিয়ে কোনো মেয়ে স্কুলে পড়ে কি ও তো আপনার বড় জায়ের মেয়ে আছে বড় মতো ওই ওই স্কুলে যায় তো হ্যাঁ আপনার জা কে একটু বলে দেবেন যে এরকম আমরা আমি এরকম যাবো গিয়ে একন আর জি করের যে ঘটনাটা ঘটেছে সেটা তো আপনি জানেন হ্যাঁ সেই বিষয়ে একটু আ ওই মেয়েটাকে একটু বোঝাবো যে রাস্তাঘাটে কোনো লোক ডাকলে না যেতে কেউ যদি ডাকে না যেতে এরকমভাবে বুঝাবো ঠিক আছে ও তাহলে বলে দেবেন ঠিক আছে তাহলে আমরা যাবো কিন্তু ঠিক আছে ও ও আচ্ছা ঠিক আছে আর বলে আর হ্যাঁ যে সেগুলো বলবো যে বোঝাতে হবে যে রাস্তাঘাটে কোনো লোক ডাকলে বুড়ো লোক বা কোনো লোকজন এখনকার ছেলেমেয়ে ছেলেরা যেরকমভাবে মেয়েদের পিছনে লাগে তো এই সেগুলো গিয়ে এখন গাঁয়ে টাচ করে যেভাবে সেই সেরকমভাবে গিয়ে বলে না তাহলে বলে দেবেন আচ্ছা আর আর কোনো মেয়ে কি আপনাদের বাড়ির পাশ থেকে যায় স্কুলে আচ্ছা তাদেরকেও বলে দেবেন যে আমরা এরকমভাবে যাবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যাবো বা আপনার জা কে একটু বলে দেবেন তাহলে রাখছি ঠিক আছে